হ্যাঁ আমি স্কুলের শিক্ষিকা বলছি হ্যাঁ আপনি পূজার বাবা বলছেন তো হ্যাঁ আমাদের স্কুল তো প্রতিদিন তিনটেয় ছুটি হয় আজকে চল্লিশ মিনিট হ্যাঁ আজকে চল্লিশ মিনিট একটু অতিরিক্ত রাখব ওদেরকে ওই জন্যে আপনার অনুমতি চাইছি না না আজকের জন্যেই আজকে এই অতিরিক্ত রাখা হবে ওদের একটু অতিরিক্ত ক্লাস করানোর জন্যে না সব ক্লাসের জন্যে হবে না শুধু ক্লাস থ্রির জন্যেই হবে না সাবজেক্টের ঘাটতি আছে বলেই ক্লাসটা করানো হবে ওদের কী একটু পিছিয়ে আছে ওদেরকে তৈরি করার জন্যে এই ক্লাসটা নেওয়া হবে হ্যাঁ আমরা সেই জন্যেই তো আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি প্রত্যেকটা অভিভাবককে জানানো হচ্ছে যে এই চল্লিশ মিনিটটা আমরা অতিরিক্ত নেব সবাই যদি অনুমতি দেয় আমরা আমাদের তাদের প্রতি আমরা লক্ষ দিতে পারি

আমরা চাইছিলাম সবাই সমস্ত অভিভাবকরা আমাদের এই কাজটাকে সম্মতি দিক না হলে আমরা এটা নিতে পারব না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা এই এই জন্যে সবাইকে আমরা জিজ্ঞাসা করছি আপনাকেও জিজ্ঞাসা করছি আপনি যদি এটা সম্মতি দেন আমাদের পক্ষে খুব ভালো হয় ঠিক আছে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ রাখুন